আমি যে সালোয়ার কামিজগুলো কিনেছি সেগুলো সম্পূর্ণ সুতির সুতি একদিকে থেকে বলতে গেলে গরমের জন্য খুবই ভালো কিন্তু এই গরমের দিনে আবার যখন বৃষ্টি বাদল হয় তখন কিন্তু সাদা সালোয়ার কামিজ ভীষণভাবে সুতির সালোয়ার কামিজ ভীষণভাবে নষ্ট হয় এই কারনে বৃষ্টিতে ভিজে গেলে বা কাদা ছিটলে পরে সেই কাদার দাগ ভালো করে না ধুয়ে সেই কাপড়টাকে না ভালোভাবে শুকিয়ে রেখে দিলে সেই কাপড়ের মধ্যে কাদার দাগ বসে যায় এবং কাদা কাপড়টা হলদে হয়ে যায় এবং কাদার ওই জামার মধ্যে ছাতা বসে যায় সেই ছাতা পড়ে গেলে কাপড়টা পুরো নষ্ট হতে থাকে আসতে আসতে তার জন্যে সুতির কাপড় একদিকে যেমন উপকারী আবার আরেকদিকে প্রচন্ডভাবে ক্ষতি হয় বৃষ্টির জল পড়লে ভালভাবে রোদের তাপে না শুকালে পরে সেই কাপড় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তার জন্যই বলব যে সুতির কাপড়কে সম্পূর্ণভাবে কেচে কড়া রোদে শুকিয়ে আয়রন করে রাখতে নাহলে সুতির কাপড় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং সেই কাপড়ের মধ্যে যে দাগ পরে বা জীবাণু জন্ম নেয় সেই জীবাণুগুলো আমাদের শরীরের পক্ষে সম্পূর্ণ ভাবে ক্ষতিকারক